সমাজের দুটি পৃথক গোষ্ঠী যারা তাদের আচরণ তাদের পছন্দ অপছন্দ এবং তাদের প্রকৃতিতে ভিন্ন তারা ভিন্ন ভিন্ন উপায়ে আছে কিন্তু একসঙ্গে তারা একে অপরের পরিপূরক উভয়ের মধ্যে একটি প্রাথমিক পার্থক্য হল যে যুবকরা সাধারণত ভবিষ্যতে বাস করে যখন বৃদ্ধরা অতীতে বাস করতে চায় একজন বয়স্ক ব্যক্তির সাথে কথা বলার সময় তারা অতীত বা স্মৃতিতে প্রফলিত হতে পারে যখন তারা ছোটো ছিল সাধারণত যখন একটি শিশু তাদের দাদু বা ঠাকুমার সাথে সময় কাটায় তখন তারা তাদের অতীতের গল্প বলতে পারে বা তাদের নাতি নাতনির বয়সে জীবন কেমন ছিল তা চিন্তা করতে পারে বয়স্ক লোকেদের ছোটবেলা থেকেই পুরনো অ্যালবাম বা পুরনো ফটোগ্রাফিগুলি দেখার জন্য এটি সাধারণ যাই হোক অল্পবয়স্ক মানুষদের সারা বিশ্বে সময় থাকে কারণ তাদের নিজেদের সামনে একটি ভবিষ্যৎ রয়েছে সুতরাং তরুণরা তরুণরা সাধারণত ভবিষ্যতে বেঁচে থাকতে চায় কারণ তাদের জীবনে অনেক কিছু দেখার বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে যা তারা অর্জন করতে চায় বয়স্ক লোকেরা ইতিমধ্যে তাদের বেশিরভাগ লক্ষ্য অর্জন করে ফেলেছে বা তাদের বেশিরভাগ আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে তাই তারা প্রায়শই বর্তমানের সাথে সন্তুষ্ট থাকে এবং নস্টালজিক জিনিসগুলিতে আরাম পায় তাদের স্বভাবের পার্থক্যর জন্য অল্পবয়সী লোকেরা স্বাধীনভাবে দেখাতে তাদের পরিবার থেকে দূরে থাকতে পছন্দ করে অল্পবয়সী লোকেরা স্বাধীনতা পরিপক্কতা বা নিজেকে প্রমাণ করার জন্য বাড়ি ছেড়ে যেতে ইচ্ছুক হতে পারে যাই হোক একজন উন্নত বয়সের ব্যক্তি পরিবার দ্বারা বেষ্টিত থাকতে পছন্দ করে কারণ এটি তাদের পরিবারের মধ্যেই তাদের অতীত জীবন যাপন করে অক্সফোর্ড জার্নাল অব জেরেন্টলজি অনুসারে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী প্রায় নয় দশ প্রাপ্ত বয়স্কদের সন্তান রয়েছে এই গোষ্ঠীর অর্ধেকও বেশি প্রতিদিন একটি ছেলে বা মেয়ের সংস্পর্শে থাকে মূলত তাদের পরিবারের তাদের উত্তরাধিকার এবং এটি তাদের অতীতের একটি অনুস্মারক এটি তাদের সুখ দেয় কারণ ভবিষ্যতে তাদের অনেক লক্ষ্য নাও থাকতে পারে তাই তাদের পরিবার তাদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ অতএব উন্নত বয়সের একজন ব্যক্তি তাদের সন্তান বা নাতি নাতনিদের সাথে থাকতে চাইতে পারেন যৌবন এবং বৃদ্ধ বয়সের মধ্যে আর একটি মূল পার্থক্য হল জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি প্রজ্ঞা সাধারণত একজন উন্নত বয়সের কারো সাথে যুক্ত থাকে এবং এটি অবশ্যই সত্য অল্পবয়সীরা জীবনে খুব বেশি অভিজ্ঞ নয় যেখানে অগ্রসর বয়সীরা অনেক বেশি অভিজ্ঞ কারণ তারা ইতিমধ্যেই জীবনের পর্যায়গুলি অতিক্রম করেছে কথায় আছে আপনি বাঁচবেন এবং শিখবেন তাই বয়স্ক ব্যক্তিরা কেবল বেশি অভিজ্ঞ কারণ তাদের ভুল থেকে শিখেছেন এবং অল্পবয়স্ক ব্যক্তির তুলনায় এই অভিজ্ঞতার অভাব থেকে তারা তুলনায় আরও প্রাজ্ঞর অধিকারী এই কারণেই অনেক তরুণ তরুণী তাদের জীবনের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন বয়স্ক ব্যক্তির যেমন পিতা মাতা ঠাকুমা দাদু বা এমনকি শিক্ষকের কাছে পরামর্শ চাইতে পারে বয়স্ক লোকেরা একগুয়ে হতে পারে কারণ তারা একদিন বেঁচে আছে যে তারা পরিবর্তন দেখতে চায় না অতএব উন্নত বয়সের একজন ব্যক্তি তাদের পথে আঁটকে থাকতে পারে উদাহরণস্বরূপ যখন আমরা অল্প বয়সে থাকি তখন আমরা যেভাবে চিন্তা করি তা হল তরল অবস্থায় থাকে কারণ আমদের এটিকে ঢালাই করছি এবং এটি পরিবর্তন সাপেক্ষ যাই হোক একজন উন্নত বয়সের কেউ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের পরিচয় এবং চিন্তাভাবনা নির্ধারণ করা হয়েছে এবং প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন ফর সাইকোলজিক্যাল সাইন্সের মতে বয়স্ক ব্যক্তিরা হয়তো নিজেদের ধারনা ও মতামতের প্রতি দৃঢ়ভাবে আনুগত্য থাকতে পারে এইভাবে তারা কম নমনীয় এবং মানিয়ে নিতে কম ইচ্ছুক যাই হোক তারা এখনো উন্মুক্ত হতে পারে এবং অন্য লোকের ধারণাকে সম্মান করতে পারে তবে এর অর্থ এই নয় যে তারা জীবনযাত্রা পরিবর্তন করবে সামগ্রিকভাবে বার্ধক্য এবং তরুণ উভয়ই বিভিন্ন উপায়ে আলাদা কিন্তু তারা একে অপরের পরিপূরক প্রতিটি গ্রুপ অন্যের কাছ থেকে শিখতে পারে কারণ তাদের প্রত্যেকের শক্তি এবং দুর্বলতা রয়েছে উদাহরণস্বরূপ যখন পরামর্শ চাওয়ার কথা আসে তখন আমি একজন অভিভাবকের কাছ থেকে যেতে পারি কিন্তু যখন এক্সেলের সাথে কাজ করার কথা আসে তখন আমি আমার দাদু ঠাকুমার কাছে আসতে পারি না অতএব প্রত্যেকটি অপরের পরিপূরক এবং সাহায্য করে